আমার বাড়িতে আমার নামে এ লপি জি সংযোগ আছে আমার অভিজ্ঞতায় দেখেছে ছোটোবেলায় আমার মা জ্বালানি কাঠ দিয়ে রান্না করতেন অনেকটা সময়ে মায়ের রান্নাঘরে চলে যেতো এমনকি রান্নার সময় যেত চোখে লাগতো পরবর্তীতে মায়ের চোখের সমস্যা হয় এবং প্রচুর পরিমাণে রান্নাঘর থেকে ধোঁয়া বেরোত সেই ধোঁয়া পরিবেশের পরিবেশ দূষণ করতো এবং আমার মা রান্না করার পরে ভারি বাসনে প্রচুর পরিমাণে কালি জমতো এবং এবং সেই কালি পরিষ্কার করতো আমার মা বাড়িতে অতিথি আসলে প্রচুর পরিমাণে রান্না করতে হতো বর্তমানে গ্যাসে যে রান্না যে রান্না আধা ঘন্টায় হয়ে যায় কিন্তু মাকে দেখতাম একটা ভাত

রান্না ঘন্টার পর ঘন্টা সময় মায়ের নষ্ট হতো তাই বর্তমানে এ লপি জি গ্যাস প্রত্যেকটি বাড়িতে সংযোগ হয় মহিলাদের অনেক সুবিধা হয়েছে